এখন তরুণ তরুণীরা বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন কারণ এখনকার লাইফস্টাইল জীবন তারা যেইভাবে কাটাচ্ছে সেইভাবে কাটানোটা উচিত না এখন প্রতিনিয়ত আগে বাড়ির খাবার খাওয়া হতো এখন বাড়ির খাবার খাওয়াটা প্রায় উঠেই গিয়েছে তারা কখনো ফুচকা কারছে কখনো বিরিয়ানি খাচ্ছে কখনো এগরোল কখনো মোমো আজ বন্ধুদের সঙ্গে এইখানে পার্টি কাল ওইখানে পার্টি এইভাবে তাদের জীবন কিন্তু কাটছে যার ফলে তাদের জীবনধারাও অনেক পরিবর্তন হচ্ছে এর ফলে বিভিন্ন রকম রোগের সম্মুখীন হচ্ছে আগে যেমন আমরা মটন মানে ছাগলের মাংস বা মুরগির মাংস বা হাঁসের মাংস এই ধরনের মাংস খেতাম এখন কিন্তু মানুষ কুকুরের মাংসও খেতে দ্বিধা বোধ করছে না তারা ছাগলের মাংস তো খাচ্ছে তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিভিন্ন ধরনের মাংস খাচ্ছে এখন যে সব রেস্টুরেন্ট বা খাবারের দোকানগুলো রয়েছে সেই দোকানে প্রতিনিয়ত মাংসের বিভিন্ন রকম পদ রান্না হয় এবং যদি খাবারগুলো বেঁচে যায় সেই খাবারগুলো কিন্তু পুনরায় পরবর্তী আবার গরম করে বা রান্না করে সেই সব মাংস খাওয়া হয় আমাদের দেখতে গেলে আমরা কিন্তু সেই সব খাবারগুলি পচা খাবার খাই যার ফলে তরুণেরা বা তরুণীরা এখন প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে এবং ফাস্টফুড খাবারটা আমরা বেশি খাই বেশি খাবার ফলে তাদের জীবন ধারাতেও অনেক পরিবর্তন দেখা দিচ্ছে এখন মানুষের জীবন স্টাইলও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আগে ভাত ডাল রুটি শাক সবজি খেত ওই জন্য মানুষেরা অসুস্থ কম হতো ঘি খেতো দুধ খেত এখন ওই সব খাবার তো উঠেই গিয়েছে উঠে যেয়ে মানুষ এখন আধুনিক হয়েছে তাদের জীবন স্টাইল পাল্টেছে তারা এখন পিরজা বার্গার কোক এই সব ধরনের খাবার এবং বিভিন্ন হেলথ ডিঙ্ক খাবার খাচ্ছে যার ফলে তাদের জীবনে অনেক রোগের সম্মুখীনও হতে হচ্ছে